আমি যে অমর রেস্টুরেন্ট থেকে যে খাবারটা অর্ডার করেছিলাম সেই অর্ডারটা তো আমিই সময়ের আগে ঠিক টাইমে তো আমি সেটা ক্যানসেল করেছিলাম কিন্তু আপনারা কেন আমাকে টাকাটা রিফান্ড দিতে চাইছেন না সেটা আমাকে জানান আমি আপনাদের প্ল্যাটফর্মের এই প্ল্যাটফর্মে আর কোনো দিন আমি অর্ডার করব না পরিস্থিতি যদি পাই তাহলে আমি কেন আমি করব আমি তো খাবারটা খাইনি ডেলিভারির আগেই তো আমি সেটাকে রিফান্ড করতে বলেছি কেন তাহলে রিফান্ড করবেন না আপনারা এটা তো আপনাদের সমস্যা এটা তো আমরা তো ভুক্তভোগী হব না